আমার শেষ পড়া বই যেটি হলো রবীন্দ্রনাথের গোরা উপন্যাস যে উপন্যাসে মানুষের সঠিকভাবে একটা সুন্দর জীবন সুন্দর লক্ষ্যে পৌঁছানো এবং মানুষকে সুন্দর পথে মানুষকে উৎসা সাধারণ জীবনে উদযাপিত করার সুন্দর প্রভাব আমার জীবনকে উদ্ভাসিত করেছে